আমি সিদ্ধান্ত নেবো যে একটা গাছ রোপণ করবো যেন সেই গাছ থেকে আমরা সবকিছু সাহায্য পাই যেমন একটা বটগাছ বটগাছ থেকে আমরা বটগাছটা বড়ো হলে আমাদেরকে ছায়া দেবে কাঠ দেবে জ্বালানীর জন্য কাঠ দেবে অক্সিজেন তাই বাজার থেকে আমরা একটা বটগাছের বটগাছের চারা কিনে নিয়ে আসবো সেই চারাটিকে যত্ন করে বাড়িতে নিয়ে এসে বর্ষাকালে লাগাবো সেই চারাটিকে ভালো করে যত্ন করবো জল দেবো যেন সে বড়ো হয়ে আমাদেরকে ছায়া দেয় অক্সিজেন দেয় কাঠ দেয় তাই আমি সিদ্ধান্তু নেবো যে বটগাছটাই লাগানো ভালো